স্কুলে আমার প্রিয় বিষয় হচ্ছে ইতিহাস তার কারণ ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যেটা অতীতের কাহিনী শুনে আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি সেটার নিরিখে আমরা ভবিষ্যতে কী হতে চলেছে সেটা আমরা বুঝতে পারি এবং এর থেকেও বড় কথা আমরা প্রাচীন যুগের কথা জানতে পারি যেটা পরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই বিষয়ে জানতে পারি এছাড়াও আমরা জানতে পারি যে প্রাচীনকালে কী কী জিনিস ঘটে গেছে তার সম্বন্ধে আমরা জানতে পারি প্রাচীনকালে সভ্যতা সম্বন্ধে জানতে পারি প্রাচীনকালে বিবর্তন সংস্কৃতি তখনকার মানুষের আ আচরণ তখনকার জীবনধারা সমাজের অবস্থা এছাড়াও যেটা জানতে পারি সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা তখনকার জীবনে অর্থনৈতিক সখনকার যে অর্থনৈতিক ব্যবস্থা সেইরকম সেটা কীরকম ছিল তখনকার মুদ্রা কীরকম ছিল এছাড়াও তখনকার যে রাজাদের আমল ছিল সেই রাজারা কীভাবে চলতেন তাদের যে শাসন কাঠামো সেই শাসন কাঠামো কীভাবে হতো কী শাস্তি প্রদান করা হতো সৈন্য ব্যবস্থা কীরকম ছিল তখনকার সমাজে বাড়ি ঘর কীরকম ছিল এছাড়াও শিক্ষাব্যবস্থা যদি দেখি তাহলে শিক্ষাব্যবস্থাটা কীরকম ছিল তখনকার জীবনে শিক্ষাব্যবস্থাটা কীভাবে গড়ে উঠেছিল সেটার সম্বন্ধে আমরা জানতে পারি এছাড়াও আমরা জানতে পারি বিভিন্ন যদি বলি পশু পাখি তো তখনকার জীবন দিনে পশুপাখি সংখ্যা কীরকম ছিল তখনকার দিনে গাছপালা কীরকম ছিল আরও পুরনো যে মা এখনকার যেসব পশুপাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই বিলুপ্তপ্রায় প্রাণীদের কথা আমরা জানতে পারি এছাড়াও তখনকার যে ভেষজ উদ্ভিদ সেই ভেষজ উদ্ভিদের কথা জানতে পারি তখনকার দিনে এখনকার মতো এত উন্নত তখন ছিল না সেহেতু তখন ভেষজ দ্রব্য ভেষজ উদ্ভিদ দিয়েই অনেক মানুষের রোগ নানা ধরনের ব্যাধি তখনকার মানুষ সুস্থ হয়ে গেছেন তো সেই সব ঔষধ প্রাকৃতিক ঔষধের কথা আমরা এই ইতিহাস থেকেই যেহেতু জানতে পারি এবং ইতিহাসই হচ্ছে এমন একটা বিষয় যেটার থেকে তবে প্রাচীনকালের কথা এবং ভবিষ্যতের কথা দুটোই গড়ে তুলতে পারি দুটো আমরা বুঝতে পারি ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেটা আগাম পরিস্থিতি আমরা বুঝতে পারি জানতে পারি এবং যুক্তি ইতিহাস আমাদের এই ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে যুক্তি ছাড়া কখনও কথা বলে না যেমন ইতিহাসের বিষয়ের মধ্যে যুক্তি থাকে কোনো একটা জিনিস তোমাকে বুঝতে হলে সেটা যুক্তি দিয়ে বোঝাতে হবে এবং যুক্তি নিয়ে তোমাকে চলতে হবে তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে এর মধ্যে থাকে হচ্ছে যে যুক্তির ব্যাপারটা এতো বা সুন্দর লাগে যে যুক্তি হচ্ছে যে এমন একটা জিনিস যেটা দিয়ে তোমার কাছে যুক্তি থাকলে তুমি বি মিথ্যেকেও সত্য বলে প্রমাণ করতে পারো যে তু তুমি জানো তুমি মিথ্যে কিন্তু সেটাকে তুমি সত্য বলে এর যুক্তির মাধ্যমে প্রমাণ করে নিতে পারবে সেই জন্য আমার ইতিহাস বিষয়টাকে খুব ভালো লাগে